ভিডিও গেম ভালো কিন্তু পড়াশুনার থেকে ভালো না পড়াশুনা সবথেকে ভালো এখনকার বাচ্চারা পড়াশুনার দিকে মন দেয় না বেশিরভাগ ভিডিও গেম খেলে হ্যাঁ একটুখানি বাচ্চা পর্যন্ত এখন ফোন দেখে ফোন মা বাবাকেই ধরতে দেয় না এই ভিডিও গেমটা নিজে খেলে খালি ভিডিও গেম নিয়েই আছে হ্যাঁ বিড়ালে কেউ কুকুরে কেউ ইয়ে কেউ কোনও গেম খেলতে লেগে যায় লুডো ঘুঁটি ডিডু গুডি এইসব আছে ক্যারম বোর্ড টোর্ড এইসব গেম খেলে হ্যাঁ আমার গেম আমি ওইসব নিয়ে ভালোবাসি না আমি ওইসব নিয়ে ভালোবাসি না ভিডিও গেম আমি তাই জন্যে বলি মেয়েকে আমি বাড়ির বাচ্চা কাচ্চাদেরকে বলি বলি পড়াশোনা করো পড়াশোনার আগে কিচ্ছু নেই কেন আমরা পড়াশোনা শিখতে পারিনি তাই জন্যে পড়াশোনা শেখো পড়াশোনাতে নাম আছে সবাই নাম বলবে সবাই ভালোবাসবে পড়াশোনা শেখো তাই এই ভিডিও গেম নিয়ে করো না ভিডিও গেম খেললে এই ব্রেন এই ভিডিও গেমটাই তোমার ব্রেনের মধ্যে সবসময় ওইটা ঘুরবে খালি আর পড়াশোনা আর ঘুরবে না তখন লোকে আরও খারাপ বলবে